হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ড পর্বত পাহাড় আমার পাহাড় খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটি জায়গা পাহাড় কিন্তু পাহাড় তুষারময় য্ পাহাড় যেমন ভালো দেখতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় খুব অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায় কিন্তু তুষার আর পাহাড়ে ধস নামলে খুব অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয় সেটা একটু ভালো না তাছাড়া পাহাড়ের সৌন্দর্য মন দুঃখ যদি থাকে খুব মন সুস্থ করে দেয় এবং মনকে ভালো রাখে আর তুষার আর স্ যখন পাহাড়ের কোল থেকে সূর্যটা উঠে হাঁসের ডিমের মতো দেখতে লাগে সেই অপরূপ দৃশ্যটা পাহাড় ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না হয়তো সব জায়গায় সব পাহাড়ে কাছাকাছি আমাদের কাছাকাছি ঘরের কাছাকাছি যেসব পাহাড় সেইখানে তুষারময় দেখতে পাওয়া যায় না দার্জিলিং সিকিম এই সব জায়গায় গেলে সেই তুষারময় পাহাড় দেখতে পাওয়া যায় তুষারময় পাহাড় যেমন দেখতে ভালো কিন্তু তুষার পড়লে শ্বাস নিতে কষ্ট হয় এবং যাতায়াত থেকে এক জায়গায় স্থির থাকতে হয় কোনো বাড়ির মধ্যে আটকা পড়ে থাকতে হয় সেটা একটু কষ্টকর না হলে তুষার ঝড় দেখতে সবার ভালো লাগে আর ঘন বন তুষারে এর যেই ঘন বন পর পর গাছের সারি সেইটা দেখতেও দারুণ লাগে এ অপরূপ সুন্দর আমাদের এখানেও গাছপালা আছে কিন্তু পাহাড়ের যেই পাইন লম্বা লম্বা গাছ দেখতে পাওয়া যায় সেগুলো এক অপরূপ দৃশ্য তার আর পাহাড়ের সূর্যাস্ত অস্ত পাহাড়ের যেমন সূর্য উঠার যেই দেশ দো দৃশ্যটা সুন্দর সেরকম সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটাও সেরকম সুন্দর পাখির বা হাঁসের ডিমের মতো দেখতে লাগে সেই সূর্যাস্ত যাওয়ার মতন দৃশ্যটা আর পাহাড়ে এ যেতে আমি কখনও পাহাড়ে যাইনি কিন্তু পাহাড়ে এই ফোনে দেখেই পাহাড় এত সুন্দর লাগে তো কাছে গেলে আরও দৃশ্য উপভোগ করব আর পাহাড়ের তুষারপাত স ঘন বন পাহাড়ের সূর্যাস্ত সহ পাহাড় এক অপূর্বময় সমুদ্র বন এসবের থেকে সমুদ্র বন এই সবের থেকে পাহাড় যাওয়া আমার কাছে পাহাড় একটা বিরাট কিছু জিনিস আমার বা আমার বাড়িতে আমিই ছাড়া আমি ছাড়া বাকি সবার অন্য সমুদ্র ভালো লাগে কিন্তু আমার পাহাড় ভালো লাগে পাহাড়ের যে শীতকালে ফোটা ফুল তার পরে যেই একাকী নির্জন যে রাস্তায় একাকী অনুভব করা একাকী থাকা পাহাড়ে এর ধারে গিয়ে পাহাড়ের পুরো দৃশ্যটা দেখা এক কা আশ্চর্য মনোরম ব্যাপার সেটা সবার ভালো লাগে না কিন্তু আমার পাহাড় খুব ভালো লাগে